আমার ধর্ম অবশ্যই আমাকে সমাজ সেবা করতে শিক্ষা দেয় শুধু আমার ধর্ম বলে না পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের কল্যাণের জন্য সকল ধর্মই সমান বলে আমি মনে করি সকল ধর্মই চায় শান্তি এবং স একে অপরের প্রতি সমন্বয় বজায় রাখতে সকলের মধ্যেই আমাদেরকে সুমিষ্ট সম্পর্ক গড়ে তোলার শিক্ষা দেয় আমাদের প্রত্যেকটি ধর্মই এবং সমাজসেবা করতে উপদেশ দেয় আমাদের প্রত্যেকটি ধর্ম আমাদের সমাজে যে সমস্ত দুঃস্থ মানুষগুলি রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেকটি ধর্মই আমাদেরকে উপদেশ দিয়ে থাকে এটি আমাদের অনুশীলন করার জন্য সাধারণত নির্দিষ্ট কোন সময়ই বাঁধা থাকে না আমরা যখনই কোন দুঃস্থ মানুষকে দেখতে পাই তাদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করি কারণ আমাদেরকে ধর্ম এটাই শিক্ষা দেয় দুঃস্থ মানুষের পাশে সকলের সব সময় দাঁড়ানো উচিত যার যতটুকু সামর্থ্য তাকে ততটুকু দিয়ে সাহায্য করা উচিত তাছাড়াও আমরা নানা রকম কমিউনিস্ট দ্বারা সেবা করে থাকি এসমস্ত দুঃস্থ ব্যক্তিদের যেমন দান ধ্যান অনুদান করে থাকি যে কোনো ট্রাস্টে বা আমাদের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদের আশেপাশে যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে তাতে আমরা সাধারণত ফান্ড দিয়ে থাকি তাছাড়া ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে মন্দির মসজিদ গির্জা সেসমস্ত প্রতিষ্ঠানগুলিতেও আমরা অনুদান দিয়ে থাকি যাতে প্রত্যেকটি ধর্মই সমানভাবে পালন করতে পারে একে অপরের তাছাড়া নিজের ধর্ম নিজের কাছে এবং বিশ্বাসটাও নিজের কাছে এবং আমাদেরকে কোন ধর্মই শিক্ষা দেয় না অপর ধর্মকে ছোটো করতে আমাদের ধর্ম অবশ্যই সমাজসেবা করতে শিক্ষা দেয় তাতে সেই সমাজের ব্যক্তিটা কোন জাতি বা কোন ধর্ম কোন বর্ণের হোক সেটা ভিত্তি করে না সকলের আগে মানুষ মানুষের জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে তাই ধর্ম আমাদেরকে অবশ্যই মানুষের সেবা করতে শিক্ষা দিয়ে থাকে এবং এইটিকে আমরা সকলেই এই শিক্ষাটা গ্রহণ করে থাকি কারণ মানুষের সেবা না করতে পারলে ধর্ম অনুসরণ করে কোনো লাভ নেই